আমি শ্যাম কমিউনিকেশন থেকে গত সাতদিন আগে একটি মোবাইল নিয়েছিলাম যেটি খুব সুন্দর এবং খুবই ভালো তার সার্ভিসও ভালো আর যারা আমাকে দিয়েছিল তারাও আমাকে খুব খুবই তারা সহযোগীতা করেছে হ্যাঁ ভবিষ্যতে আমি যদি যাই সেখানেই যাব